স্থানীয় কিছু খেলাধুলা রয়েছে যার মধ্যে অন্যতম খেলাগুলি হলো কাবাডি খেলা ক্রিকেট খেলা ফুটবল খেলা এইসব খেলাগুলো বিনোদনমূলক কিয়াকলাপও আছে যার মধ্যে পশ্চিম মেদিনীপুর জেলায় এই খেলাগুলো জনপ্রিয় এই খেলার কার্যকলাপগুলি মানুষ মানুষের খেলা শুরু করার আগে অনেক জায়গায় প্রচার করে মানুষকে একত্রিত করে এবং জেলার সম্পাদককে নিমন্ত্রন করে অনুভূতি আবেদন জানিয়ে তাঁদেরকে আনানো হয় খেলাধুলা বিনোদনমূলক কার্যকলাপগুলির মধ্যে অনেকগুলোই প্রাইজ থাকে যা খেলা খেলাড়িদের মন অনুপ্রাণিত করে থাকে সম্প্রদায় এবং সম্প্রদায়ের দিকে কিছু ভালো কথা এবং কিছু খারাপ কথাও খেলার দিক থেকে বলানো হয়ে থাকে যার মধ্যে খেলোয়াড়দের মধ্যে অনেকটা অনুপ্রাণিত হয়ে থাকে এবং ঐতিহাসিক খেলা হিসাবে দেখা গেলে আমাদের ঐতিহাসিক খেলা হিসাবে দেখা গ্যালে কাবাডি খেলাকে বলা হচ্ছে কাবাডি খেলা এমন একটি খেলা যার মধ্যে অনেকক্ষণ নিঃশ্বাস চালিয়ে নিঃশ্বাসটি অনেকক্ষণ আটকে রেখে যে আমাদেরকে কাবাডি কাবাডি করে চলতে হয় যে কাবাডি খেলার মধ্যে অনেকেই ভালো রকম স্বাস্থ্যও সুস্থ থাকে এবং অনেক রকমই ভালো থাকে আমাদের স্বাস্থ্যের পক্ষেও এটা অনেকটাই সুস্থকর হয়ে থাকে মিশন বাংলা আমাদের মিশন বাংলা অনেকটাই সু মিশন আমাদেরকে বাংলাকে পরিষ্কার রাখতেও হবে আমাদের ভারতের মধ্যে অনেক জায়গাগুলো নোংড়া রয়েছে সেখেনটা পরিষ্কার করতে হবে না পরিষ্কার করলে সেই জায়গাগুলো নোংড়া থাকবে এবং মানুষের বসবাস যোগ্য হবে না সেখানে মানুষের বসবাস যোগ্য না হলে সেখানে গাছপালা উদিত হবে না গাছপালা না উদিত হলে আমাদের অক্সিজেনেরও ঘাটতি হতে পারে পশ্চিম মেদিনীপুর জেলার জন্য জন্য পরিকল্পনা পরিবেশের পরিকাল্পনার জন্য আমরা ঠিক করেছি একটা জায়গার মধ্যে অনেকগুলো ছোটো ছোটো চারা গাছ লাগানো হবে সেই গাছগুলো বড়ো হয়ে আমাদেকে অক্সিজেন ত্যাগ করিবে সেই অক্সিজেনের জন্য আমরা অনেককেই আমরা বেঁচে থাকতে পারবো সেই বেঁচে থাকবো এবং বেঁচেও থেকতে পারি আমরা অক্সিজেন না পেলে আমরা মারা যেতে পারি তিনি ডেল্টা ডেভেলপমেন্টস মেকানিজমের এমন একটি জিনিস যার মধ্যে আমরা অনেক কিছু খুঁজে পাই আবার অনেক কিছু শিখতেও পারি